বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় মানে পশ্চিমবঙ্গের সবাই বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা আমাদের এই বাংলা পশ্চিমবঙ্গের সবাই মানে হে সব জাতিই আছে হিন্দু মুসলিম খিস্টান সবই আছে কিন্তু সবাই বাংলা ভাষায় কথা বলে কিছু কিছু লোক মানে যারা আর কি শিক্ষিত অফিসে চাকরি টাকরি করে তারা বাংলা ভাষায় কথা এই হিন্দিতে কথা বলে বাংলাতে কথা বলে মানে আমরা যখন বাইরে যাই তারাও তখন মানে ওখানে গিয়ে হিন্দিতে কথা বললে মানে না বললে চলে না তখন আমরাও হালকা হালকা জানি তো ওখান থেকে ওখানে বাংলা ভাষায় কথা বললে আমরা বুঝতে পারে যে বাংলা আমরা বাঙালি পশ্চিমবঙ্গের সবাই বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা বা আমাদের এখানে আমি একবার কাজে গিয়েছিলাম হায়দ্রাবাদে সেখানে বাংলা ভাষা ওখানে চলে না তো হি মানে তেলুগু চলে ওখানেও বাংলা ভাষা বলার পরে বলল যে তোমরা বাঙালি হ্যাঁ আমরা সেই সময় বুঝতে পারে সবাই যে মানে বাংলা ভাষায় কথা বললে সবাই বুঝতে পারে যে আমরা বাঙালি